হ্যাঁ আমি মনে করি যে অন্যান্য গ্রহয় বাহিক জীবন আছে তার কারণ আমরা যদি কোই মিল গয়া দেখি সেই কোই মিল গয়াতে চাঁদ চাঁদ তো একটা উপগ্রহ সেখান থেকে সেই চাঁদ থেকে সেই এলিয়েন এসেছিল এবং সে তার শরীর তার রূপ সম্পূর্ণ আলাদা ছিল এবং তার চোখ নাক মুখ কান সম্পূর্ণ আলাদা ছিল শুধু আলাদা ছিল এটাই নয় মানুষের যে যেরকমভাবে একটা শরীরের উচ্চতা হয় তা থেকে সে উচ্চতাতে কম ছিল এবং তার শক্তিই ছিল আলাদা ধরনের কারণ সে সম্পূর্ণ অন্য গ্রহে থেকে আসা বলে তার শক্তিটা সম্পূর্ণ আলাদা রকম ছিল এবং মানুষের শক্তির থেকেও বা একটা পশু জন্তু জানোয়ারের থেকেও আলাদা কারণ সে সে জায়গায় আমরা দেখেছি সেই বইয়ের মাধ্যমে আমরা দেখেছি যে তার খাবার ছিল সূর্যের আলো কারণ সে সেই সূর্যের আলোতেই তার ব্রেনে সে খাওয়ারটাকে সংগ্রহ করতো তাতেই তার যে চার্জ শরীরের যে একটা চার্জ বলে সেই চার্জটা সে সূর্যের মাধ্যমেই নিতো ওই জন্যই আমরা সেখান থেকে একটা বিশালভাবে আকর্ষণীয় দেখেছিলাম যে অন্য গ্রহ থেকে আসা এক উপজাতি যে মানে এমনভাবে তার গঠন তার গুণ এবং শক্তি যে সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা এবং আমরা সেই গল্প দেখেওছি এবং শিখেওছি